আমি গত তিন চার দিন আগে একটা হেডফোন কিনেছিলাম কিন্তু সেটা ততটা ভালো না যতোটা ভালো হবে মনে করেছিলাম তার সাউন্ডটা খুবই বাজে মাঝে মাঝে কেটে যায় এবং তার যে কালারটা আমি চুজ করেছিলাম সেই কালারটা পারফেক্ট আসে নি অন্য একটা কালার এসেছে আর হেডফোনটার ফিনিসিংও তত ভালো না